হ্যাঁ আমি অনেক পাখির ছবি তোলার চেষ্টা করেছি কখনও কখনও ছবিগুলো খুব সুন্দর এসেছে যেমন আকাশে ওড়ার সময় পাখির ছবি তুলেছি খুব সুন্দর ছবি এসেছে আবার কখনো কখনো ছবি ভালো আসে নি বনজঙ্গলের মধ্যেও পাখির ছবি তুলেছি এবং ছবিও কিছু কিছু ছবি ভালো পেয়েছি আবার কিছু কিছু ছবি ভালো পাই নি